গ্রাম এখন শহরের সাথে টেক্কা দিচ্ছে এবং শহরের অনেক জিনিসের মতো শহরে যেমন ব্যবসা হয় বিভিন্ন যে যে বড়ো বড়ো ব্যবসা হয়তো গ্রামে তেমন বড়ো ব্যবসা হয় না কিন্তু গ্রামে ব্যবসা হয় ছোটো খাটো এরকম ধরনের ব্যবসা হয় গ্রামে অনেক ধরনেরই ব্যবসা হয় যেমন চালের ব্যবসা আছে এছাড়াও এখন করে যত দিন যাচ্ছে উন্নতি হচ্ছে গ্রামে গ্রামে যে গ্লাভসের যে বিভিন্ন যে হ্যান্ড গ্লাভস হয় সেই হ্যান্ড গ্লাভসগুলো তৈরি হয় সেই গ্লাভসেরও অনেক কারখানা গ্রামে তৈরি হচ্ছে এখন সেখানে এই কারখানা তৈরি হচ্ছে এবং বড়ো যে ব্যবসা হচ্ছে ব্যবসার মাধ্যমে অনেকের অনেক সুবিধা হচ্ছে তাদের ইনকামের অনেক রাস্তা বের হচ্ছে শুধু এই ব্যবসা নয় গ্রামে চালেরও ব্যবসা হয় এছাড়া বিভিন্ন আমাদের গ্রামে একটা বড়ো বাজার বসে সেই বাজারে বিভিন্ন ধরনের ছোটো খাটো ছোটো খাটো ব্যবসা হয় এই ধরুন শাক সবজির চালের যে যাবতীয় যেসব জিনিসপত্র পাওয়া যায় সেই সম্পর্কে অনেক ছোটো ছোটো যাবতীয় জিনিসের জিনিসকে নিয়ে ছোট খাটো ব্যবসা করা হয়